পশ্চিম বর্ধমান জেলার মধ্যে অন্যতম একটি কলেজ হল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজে বিভিন্ন ধরণের এই কলেজটি পশ্চিম বর্ধমানের পশ্চিমবঙ্গে টপ র্যাঙ্কের মধ্যে একটি কলেজ এই কলেজটি বিভিন্ন রকমের কোর্স যেমন বিসিএ বিবিএ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের কোর্স করা হয় এই কলেজের মধ্যে ক্যাম্পাসিংয়ের দ্বারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া হয় আমার আমাদের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যে সব সরকারি স্কুলগুলি আছে যেমন সুভাষপল্লী শান্তিনগর মানিকচাঁদ বিভিন্ন ধরণের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থার সুদূরপ্রসারী এই স্কুলগুলো এই স্কুলগুলির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রকমের জিনিস বজায় রাখা হয় এই স্কুলগুলিতে পড়াশোনার দিক তো অনেক খুবই ভালো কিন্তু তবে মিড ডে মিলের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা একটু সরকারের কাছে ধ্যান দেওয়া উচিৎ